পশ্চিমবঙ্গে টেকসই বা আধুনিক কৃষিতে উন্নতি করেছে পশ্চিমবঙ্গ সরকার সরকারি এবং বেসরকারি নানারকম সাহায্য পেয়ে মানুষরা কৃষিতে উন্নতিও করেছে কৃষি উন্নতির সাথে সাথে মানুষ আবার ব্যবসাও করছে কৃষকদের কাছ থেকে তারা কম দামে কিনে আবার ব্যবসায়ীরা বিক্রি করছে অনেক দামে মুনাফা লাভ করছে খাদ্য নিরাপত্তা আইন দু হাজার তিন সালে হওয়ার পর মানুষের আর খাদ্যাভাব থাকে না এবং নানা ডিস্ট্রিবিউশনও তৈরি হয়ে গেছে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে মানুষ বা চাষীরা ডিস্ট্রিবিউটারের কাছে মিশ্র সার এবং কীটনাশক বিষ কম সুদের হারে পেয়ে যায় ফলে কৃষিতে উন্নতি করে এবং এটা একটা কৃষকদের কর্মজীবনের উন্নতিও হয়ে গেছে আবার সরকারি ব্যাঙ্কে ঋণ নিয়ে চাষীরা নানারকম কৃষিতে উন্নতিও করছে আবার অনেক বেসরকারি ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক গ্রুপ এসএইচজি গ্রুপে মেয়েরা অনেক সাহায্য পায় যেই টাকা পায় সেই টাকা দিয়ে তাদের স্বামীদের হাতে তুলে দেয় এবং তারা চাষের কাজে লাগায় আরও কৃষিতে অনেক উন্নতি করেছে যেমন পাটশিল্পেও এখন নানারকম উন্নতি হয়েছে পাটকে ভালো করে পাকিয়ে সেই পাটের আঁশকে পচিয়ে উন্নত শৌখিন জিনিস তৈরি করছে মানুষের খাদ্য নিরাপত্তা অনেকটাই কমে গেছে মানুষ অনেক কিছু চাষ থেকে উন্নতিও করতে পারছে তবে চাষীদের কাছ থেকে ব্যবসায়ীরা লুট কম দামে কিনে তারা আবার মুনাফা অর্জন করে